আমাদের গ্রামের যুবকদের প্রধান কাজের গন্তব্যস্থল হলো পুরুলিয়া এছাড়াও তারা ব্যাঙ্গালোর কলকাতা মুম্বাই ইত্যাদি স্থানে কাজের সূত্রে যায় তারা সাধারণত কৃষিকাজ রাজমিস্ত্রি দোকানের কাজ কম্পিউটারের কাজ ইত্যাদি কাজে যুক্ত থাকে গ্রামে যারা থাকে তারা বেশীরভাগ কৃষিকাজের সাথে যুক্ত এখানে ফল শাকসবজি ফসলের চাষ হয় তার মধ্যে আছে ফসল যেমন ধান গম ভুট্টা শাকসবজির মধ্যে বেগুন টমাটো রমা পটল ফলের মধ্যে লেবু আখ আনারস ইত্যাদি এখানকার মানুষ বাইরে যায় কাজের জন্য কারণ আর্থিকভাবে উন্নত হওয়ার জন্য বাংলায় চাকরির অবস্থা খুবই খারাপ আর শিক্ষার হারও বেড়ে যাওয়ায় প্রতিযোগিতাও বাড়ছে তাই সবাই কাজের জন্য বাইরে যায় কিন্তু কিছু মানুষ চাষ করেই জীবনযাপন করে কিন্তু তাতে আর্থিক উন্নতি না হওয়ায় বাইরে যেতে হয় যুব সমাজ কাজের সমস্যা দেখা দেওয়ায় অনেক আত্মহত্যার পথ বেছে নেয় কিন্তু পুরুলিয়ার জনপ্রিয় স্থান অযোধ্যা পাহাড় সেখানে অনেক বাইরের থেকে লোক আসে সেখানেও কিছু মানুষ বিভিন্ন কাজের মধ্যে জীবিকা চালায় মুখোশ গ্রামের লোকেরাও মুখোশ তৈরি করে তাদের পেট চালায়